সামনের রাস্তা দেখছি বন্ধ আছে তাহলে আমার কি গন্তব্যস্থলে পৌঁছাতে আমার অনেক সময় লাগবে অন্য রাস্তায় কতক্ষণ সময় লাগে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সে রাস্তায় যাতে একটু কম সময় লাগে কারণ আমার সেখানে অনেক তাড়াতাড়ি পৌঁছোতে হবে আমার অনেক বেশি দরকার আছে কাজ আছে একটু সময় কম লাগলে ভালো হতো